হ্যাঁ ম্যাম আমি পুরুলিয়া থেকে বলছিলাম আমি আমিস আমি শুনলাম আপনার দোকানে কিছু জিনিস আমার আপনার হোলসেলের দোকান আছে তো আমার কিছু জিনিস দরকার আপনার কাছ থেকে আমি নিতে যাবো হুম তো আমি আমার পারপাস হচ্ছে আমার খুব দরকার হচ্ছে আমি পুরুলিয়া থেকে যাবো আপনার কাছ থেকে কিছু জিনিস নিতে বাচ্চাদের আমি গ্রামে গ্রামে নিজের একটা সংস্থা থেকে আমি আসি তো কিছু গ্রামে বাচ্চাদেরকে সেই কাপড়গুলো আমি বিলি করতে যাই ঠিক আছে মাসে মাসে তো আমার খুব পরিমাণে পঞ্চাশটা একশোটা ঠিক আছে দুশোটাও অনেক সমায় লাগে তো খুব বেশি পরিমাণ আপনার কাছ থেকে আমি জামা কাপড় কিনতে যাবো তো আপনার হোলসেলের যেহেতু দোকান আছে তো আপনি আমাকে এই জিনিসগুলো খুব কম দামে আশা করি দিতে পারবেন আচ্ছা

আচ্ছা ধন্যবাদ না আমি আমি দেখুন হ্যাঁ আমি দেখুন আপ আপনার কাছ থেকে এই শী শীতের কাপড় কিছু বস্ত্র নিতে যাবো যেমন কিছু স্কুলে দেবো বাচ্চাদের যেমন দশ বছরের বাচ্চাদের পনেরো বছরের বাচ্চাদের দশ বছরের বাচ্চাদের হয়তো কুড়িটা থাকলো পনেরো বছর বাচ্চাদের কুড়িটা থাকলো এমনি করে আমি আপনার কাছ থেকে তুলবো ঠিক আছে আর কিছু কম শীতের কম্বল থাকবে বয়স্ক মানুষদের জন্য ধরে নিন কুড়ি পিস কম্বল থাকলো হুম আর কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে পুরো ডিটেলসটা একটা লিস্ট করে পাঠাচ্ছি দেখুন আপনার দোকানে যদি আমি খুব কম দামে সুবিধা মতো আমার জিনিসগুলো তুলে নিতে পারি তাহলে আমি অবশ্যই আপনার কাছ থেকে আরো সব সব সব সময় জিনিসপত্র আমি কিনতে যাবো ঠিক আছে আর একটা জিনিস ধরুন মানে আপনাদের আমি যে পুরুলিয়া থেকে এতো দূর থেকে আপনার দোকানে আসবো জিনিসপত্র কিনতে হ্যাঁ তো আপনি আমাকে যে বললেন স্পেশাল ডিসকাউন্ট করে দেবেন ঠিক আছে সেগুলো আমি অবশ্যই আপনার দোকান থেকে তুলবো আমি পুরুলিয়া থেকে যাবো আমি স্টেশন থেকে নেমে আপনার দোকানে যাবো দোকানে একটু অ্যাড্রেসটা বলুন আচ্ছা ঠিক আছে ম্যাম ধন্যবাদ তালে আমি স্টেশান থেকে নেমে আপনার দোকানে চলে আসবো হুম ওইখান থেকে আপনি আর একটা জিনিস বলছিলাম ম্যাম আপনি জিনিসগুলো আমায় পাঠাবেন কী করে পুরুলিয়াতে আমাকে নিয়ে আসতে হবে আমার সাথে ট্রেনে করে নাকি আপনি পাঠিয়ে দেবেন এই কারণে জিজ্ঞেস করলাম অনেক এই কারণে জিজ্ঞেস ক জিজ্ঞেস করলাম অনেক পরিমাণে জিনিস তুলবো তো তাই জিজ্ঞেস করলাম হুম ঠিক আছে যদি অবশ্যই কোয়ালিটি আপনার ভালো হয় জিনিসের ঠিক আছে তাহলে আমি আবার আসবো আমার সাথে আরও কিছু সংস্থার লোকজনদের আমার টিমমেটদের নিয়ে আসবো আপনার কাছ থেকে জিনিসপত্র ওনারা তুলে নিয়ে যাবেন আচ্ছা আপনার দোকানে মশারি পাওয়া যায় মশারি পাওয়া যায় ঠিক আছে তাহলে আমি দেখি মশারিও তুলে নেবো কিছু পিস ঠিক আছে ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম